হ্যাঁ বলছি আগে ভালো ছিল কয়েকদিন হচ্ছে শরীরটা ভীষণ খারাপ না খাওয়াদাওয়া ঠিকমতো নয় অনেক সমস্যা হচ্ছে ওই যেমন গ্যাসের প্রবলেম হচ্ছে প্রচুর জ্বরও আছে শরীর প্রচুর খারাপ আসলে তা নয় আমি ওষুধটা ঠিকঠাক খাচ্ছিলাম কয়েকদিন দু এক দিন মতো সমস্যা হয়েছিল তার ফলে এখন শরীরটা দেখছি প্রচুরই খারাপ এবার ওষুধটা ফের ঠিকঠাক করে খাওয়াদাওয়া করতে হবে অনেক খাওয়াদাওয়া করতেও তো সমস্যা হচ্ছে শরীর এতো খারাপ খেতেও ইচ্ছা করছে না না খেলে তো ওষুধও খেতে পারছি না না সে ঠিক আছে কিন্তু ইদানিং তো শরীরটা খুবই খারাপ লাগছে তো আর ওষুধগুলোও মনে হচ্ছে একটু চেঞ্জ করতে হবে নতুন ওষুধের জন্য আপনি একবার এসে একটু দেখে গেলে ভালো হতো

আচ্ছা